আমার এলাকায় ঐতিহ্যবাহী উৎসব বা অনুষ্ঠান উদ্যাপিত হয় সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে যেমন হোলি হোলিতে আমাদের নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুরে সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক ওখানে সব আসে ওখানে এ মানে শুধু হোলির দিন নয় ওরা চার পাঁচ দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত আনন্দ উৎসব করে কত যে বিদেশিরা আসে নবদ্বীপে তখন দেখার মতো হোলির উৎসবে ভীষণ মানে দারুণ মহাসমারোহে হয় হোলি এখানে এছাড়া দুর্গাপুজোতেও যে আসে না পর্যটকরা তা না তবে সবথেকে বেশি পর্যটকের ভিড় হয় হোলিতে হোলিতে হয় আর হয় রথযাত্রা এই সবে তো হোলির উৎসব যে কীভাবে কত মহাসমারোহে হয় দিবারাত্র বিদেশিরা পর্যন্ত এসে কীভাবে যে হরিনাম করে হ্যাঁ সন্ধ্যা আরতি হরিনামে যে তারা কীভাবে একাত্ম হয়ে অংশগ্রহণ করে দেখলে মানে না দেখলে মানুষ বুঝতে পারবে না যে এইখানে এসে দেখতে হবে যে নবদ্বীপের কী রকম হোলি উৎসব বিদেশি এদেশি বিভিন্ন পর্যটক মানে যে কত ভিড় তখন আর থাকার জায়গা তখন মানে তাদের যে যে সব থাকবার যে সব ঘর করা আছে সেগুলো সব পুরো ভর্তি হয়ে যায় বিভিন্ন মঠে মন্দির রে সবাই থাকে সেইগুলোও সব ভর্তি হয়ে যায় এখানে সবাই আনন্দ করে আর দারুণভাবে উদ্যাপন হয় এই সব ওই হোলি উৎসবটা